আমি রাতে পাখি দেখা অনেক সময় চেষ্টা করেছি সে অভিজ্ঞতা খুবই ভালো ছিল বিশেষ করে রাত্রে যখন উঠে পাখি দেখতাম প্যাঁচার পাশাপাশি অনেক পাখিই আমি লক্ষ্য করেছি এবং রাতে পাখি দেখার সময় অনেক ভয়ও লাগত কারণ আমি যেহেতু একটু ভূতপ্রেতে আগে বিশ্বাস করতাম তাই ভয় লাগত আমি রাত্রে উঠে বিশেষ করে ওই শিকারী পাখির মতো বিশেষ করে আগে অনেক প্যাঁচা আমি লক্ষ্য করতাম